হ্যাঁ অবশ্যই আমি মনে করি অতিরিক্ত মানে অ্যানড্রয়েড ফোন দেখার কারণে বা ফোনে গেম এইগুলো দেখার কারণে বাচ্চারা আজকাল খেলাধুলো কম করে তারা সব সময় ঘরের মধ্যে বসে খেলতে পছন্দ করে বা মোবাইলের মাধ্যমে তারা কার্টুন দেখা বা বিভিন্ন ধরনের মজার মজার ভিডিও দেখা এইগুলো দেখা তারা অবশ্যই পছন্দ করে কিন্তু আমি মনে করি এগুলো যদি বাচ্চারা করে তাহলে সেক্ষেত্রে তাদের চোখের সমস্যা বা একটা মানসিক একটা সমস্যা হতে পারে এক্ষেত্রে বাচ্চাদের বাইরে খেলার জন্য অবশ্যই উৎসাহ দেওয়া উচিত তার মধ্যে অন্যতম হলো তাদেরকে ফোন ব্যবহার করতে না দেওয়া অ্যানড্রয়েড ফোন ব্যবহার করতে না দেওয়া বা সেক্ষেত্রে তাদেরকে আরও খেলার জন্য উৎসাহ দেওয়া বাচ্চাদের সঙ্গে আরও অন্যান্য বাচ্চাদের সঙ্গে তাদেরকে মাঠে বা বাড়ির উঠানে খেলতে দেওয়া এবং তাদেরকে উৎসাহ দেওয়া এটা অবশ্যই করা উচিত